হ্যালো হ্যাঁ সন্দীপদা বলছেন নাকি হ্যাঁ আমি অরিজিৎদা বলছিলাম হ্যাঁ বলছি ওই সমস্যা তো অনেক হয়েছে দাদা কি করে গেলেন কাজ কি লেবার পাঠালেন কি ওয়েরিং করলো কি ফিটিংস করলো গিজার গিজার অন করলে পরে কলটা ধরলে পরে কারেন্ট মারছে কি করলেন তাহলে কাজকর্ম বলুন তো কি ভালো কাজটা কি ভালো ভালো তো কিছু হয়নি দাদা এত টাকা খরচা করে বলুন আপনাকে সব জিনিসপত্র এনে দিলাম আপনাকে সব ব্যবস্থাগুলো আপনি যা যা বললেন কোনো কোয়ালিটিতে আমি কিচ্ছু রাখিনি আপনি যা যা বলেছেন এক কথায় সব জিনিসপত্র আপনাকে এনে দিলাম তারপর এইরকম কাজ আরে দাদা বাড়ির আরথিংয়ের কিছু প্রবলেম আছে মনে হয় আরথিংয়ে কিছু প্রবলেম হচ্ছে মনে হয় সব কিছুতে যেটাই টাচ করছি অনেক কিছুতে কারেন্ট মারছে সুইচ অন করলে পরে ভেতর থেকে ফ্ল্যাশ হচ্ছে কিছু তো একটা প্রবলেম দেখুন এই বিষয়ে আমি তো খুব একটা বেশি ভালো বলতে পারবো না ব্যাপারটা তো আপনারা ভালো বুঝবেন না আমি আমি তো খুব ভালো করে আপনাকে দাদা ওটা বোঝাতে পারবো না না আপনাদেরকে এসে ব্যাপারটা দেখতে হবে বুঝতে হবে আপনারা যেরকম যেরকম বললেন আমি সব জিনিস এনে দিলাম আপনাকে তো একবার দাঁড়িয়ে থেকে কাজটা করানো উচিত ছিল বলুন নতুন ঘর করলাম নতুন ঘরে সব জিনিসপত্র আনলাম আরেকজন আরেকজন করবেন না আপনি নিজে আসুন আপনি নিজে এসে আগে দেখুন জায়গাটা আপনি যদি নিজে না দেখেন আপনি ইন্সট্রাকশান দেবেন কি করে আরেকজনকে আপনি একবার নিজে আপনাকে তো একবার দেখা উচিত আপনি বললেন যে আমি আসবো আমি দেখবো আমি সব কিছু দেখে দেখে দেখেশুনে করিয়ে দেবো আপনি এলেন না এরকম করে কাজ হয় বলুন দাদা এক তো এক সপ্তাহ ধরে ঝুলিয়ে রাখলেন লেবার পা লেবার আসছে না লেবার আসছে না কাজ হচ্ছে না ঘরের আর্ধেক ওয়েরিং করে বসে আছি আমি যাও সব কমপ্লিট হল গৃহপ্রবেশ করে ঘরে ঢুকলাম কালকে গৃহপ্রবেশ হল আজকে ঘরের মধ্যে ওরকম শর্ট সার্কিট হচ্ছে ঘরে লোকের কাছে আমি আমায় তো কথা শুনতে আর শুনুন বলছি আপনার ওই লেবারকে বলে দেবেন ওই আমার না একটা সুইচ বোর্ড অর্ডার দিয়েছিলাম ঠিক আছে ও বলেছিল যে আমি সুইচ বোর্ড বানিয়ে এনে দেবো এক্সটেনশন কর্ডের মতো ইউজ করার জন্য একটা বোর্ড আমি ভালো বানিয়ে এনে দেবো ওই বোর্ডটাও তো আমাকে দিয়ে গেল না ও পাঁচদিন হয়ে গেল বলল যে আমি বানিয়ে দিয়ে যাবো এরকম করলে হয় বলুন দাদা একবার একটা কাজের জন্য আপনাকে বললাম ঠিক আছে আজকে দেখুন আপনি একটু রাতের মধ্যে ব্যবস্থা করার চেষ্টা করুন আর কিছু মনে করবেন না দাদা অ্যাকচুয়ালি দেখুন ঘরের মধ্যে নতুন ঘর করেছি তো এবার দেখুন খুটখাট করে এরকম কাণ্ড হচ্ছে কালকে গৃহপ্রবেশ হল আজকের মধ্যে কলটা ধরলে পরে ওখানে কারেন্ট মারছে পরে আপনি একটু ব্যাপারগুলো এসে দেখে দিয়ে যান কারণ নয়তো আমরা ইউজ করতে পারছি না না বাথরুম ফাথরুম ইউজ না করলে কি করে হবে বলুন ঠিক আছে একটু দেখে দিয়ে যাবেন কাইন্ডলি ঠিক ঠিক ঠিক ওকে ওকে